কেউ গান গাওয়া শুরু করতে বা তাদের গানের দক্ষতা উন্নত করতে চায় তাদের জন্য আমি বলব খুব ভালো একটা গানের মাস্টারকে রাখতে এবং রেগুলার তারা যেন সেই গানের রেওয়াজ করে সেই গানের উপরে একটু টাইম দেয় সেই কারণে আমরা যখন কোনো কিছু শিখি সেটার উপরে যদি আমরা সময়টা না দিই তাহলে কোনোদিনও সেই জিনিসটা আমরা সাকসেস করতে পারি না অর্থাৎ আমাদেরকে সেই জিনিসটার উপরে গুরুত্ব দিতে হবে সেই জিনিসটাকে আমার সময় দিতে হবে এবং আমাকে নিয়ম মতো রেওয়াজ করতে হবে সেই গানের উপরে তো আমি তাদের উপরে একটা কথাই বলবো তোমরা ঠিকঠাক করে সেই জায়গাটাকে সময় দাও সেই জিনিসটার ও উপরে তোমরা একটু গুরুত্ব দাও দিয়ে তাদের এবং ওগুলো রেওয়াজ করো তাহলেই দেখবে সবটা হয়তো ঠিকঠাক হয়ে গেছে